হ্যাঁ বলুন হুম হুম হুম

আচ্ছা কিরকম কিরকম ধরনের লোন চান কতো টাকার মধ্যে পঞ্চাশ হাজার আচ্ছা তার জন্যে আপনার সিভিলটা ভালো হওয়া লাগবে ঠিক আছে আপনার সিভিলটা যদি পাঁচশোর ওপরে থাকে তাহলে তো খুব ভালো যদি সাড়ে সাতশোর ওপরে থাকে তাহলে তো খুব ভালোই খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে লোন ঠিক আছে এবার আপনার তার জন্যে লাগবে প্যান কার্ড ঠিক আছে সিভিলটা চেক করার জন্য প্যান কার্ড লাগবে এবার যখন লোন অ্যাক্টিভ হয়ে যাবে তখন প্যান কার্ড আধার কার্ড আর একজন নমিনির প্যান কার্ড আধার কার্ড নিয়ে আসলেই হয়ে যাবে এবার আপনি আপনার মানে পরিশোধের এটা আছে আপনি এক বছরেও পরিশোধ করতে পারেন ছ মাসে করতে পারেন দেড় বছরে করতে পারেন দু বছরেও করতে পারেন ঠিক আছে আপনার সুদের সুদের হারটা আপাতত ওইটা আমি কনফার্ম বলতে পারছি না হয়তো টু পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট সুদের হারটা আপনার পড়বে পরিশোধের সময় হুম অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যতক্ষণ না হবে ততক্ষণ আমি আছি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এক মানে আপনার প্রথম প্রসেস থেকে অ্যাক্টিভ হওয়া মানে কনফার্ম হওয়া টাকা হাতে পাওয়া পর্যন্ত প্রসেস যতদূর আছে ততদূর আমার আন্ডারেই থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ